কিছু দিন আগে একটি আমি হেয়ার অয়েল নিয়েছিলাম তো আমাকে সেখান থেকে বলা হয়েছিলো যে এই তেলটি ব্যবহার করলে এর ফলে খুসকি নিয়ন্ত্রণ হবে ও সাথে চুল পড়া কমাবে ও মাথার চুল পরিষ্কার থাকবে পরিচ্ছন্ন থাকবে ও এই শ্যাম্পুটি ব্যবহার করলে চুল স্মুদ ও সিল্কি শাইন থাকবে আর সাথে লম্বা হবে এ সমস্ত কথা বলে আমাকে তেলটি নেয়ানো নেওয়া নেওয়া করিয়েছিলো তো তারপর কিছু দিন ইউস করার পর আমি দেখতে পাই যে এই হেয়ার অয়েলটি একদম বাজে একটুও ভাল না কোনোরকম কাজ করছে না এই হেয়ার অয়েলটি ব্যবহারের ফলে উল্টে আমার মাথার চুল পড়ছে বেশি করে সাথে নোংরা বেশি হচ্ছে চুল চিপ চিপে থাকছে এ সমস্ত ভুল হেয়ার অয়েল যেগুলি আছে ভুল ভাল এ সমস্ত হেয়ার অয়েলগুলি রিভিউ দেওয়া বন্ধ করুন সাথে মানুষজনদের ক্ষতি হচ্ছে ও নানান আরও অনেক কিছু বলে আমায় ঐ তেলটি নেওয়া করিয়েছিলো তারপর একটুও কাজ হয়নি উল্টে আমার ক্ষতি হয়েছে তো এসমস্ত ভুলভাল হেয়ার অয়েলের কুকথাওগুলি যদি বন্ধ করা যেত তাহলে খুব ভাল হত